ট্রেনের জানোয়ার নেওয়া খুব দরকার ছাগল গরু ভেড়া শুয়োর এসব দেখতে হবে ভালো হবে চর্চা করতে হবে আর ভেটেনারি ডাক্তার আছে তাদেরকে কিছু হলে ফোন করে বলতে হবে এই হয়েছে ও হয়েছে তারও ট্রিটমেন্ট করতে হবে গরু আছে ছাগল আছে ভেড়া আছে সব কিছু দেখতে হবে মুরগি আছে হাঁস আছে পোলট্রি আছে সব কিছু দেখতে হচ্ছে সব কিছু ভালোভাবে পরিচর্যা করতে হচ্ছে আর বাড়ি বড়দের জন্য কাছ থেকে পেয়েছি কিছু পরামর্শ পেয়েছি এটা ভালোভাবে দেখতে বলছে ভালোভাবে খাওয়া দাওয়া বা দেখাশুনো কোনো কিছু হলে জল টল এইসব দিয়ে ভালোভাবে হেল্প করছে বাড়ি দেখতে বলছে এটা নিয়ে ওটা নিয়ে এটা দিতে হবে ওটা দিতে হবে কিছু না বুঝতে পারলে আমাকে আমার ভেটেনারি ডাক্তারের কাছে বলছে বলে এই হচ্ছে ওই হচ্ছে সমস্যা হলে ও ফোন করা হচ্ছে আমরা টুকটাক জানি বা বাড়ির বউরা যা জানে বলছে পরামর্শ দিচ্ছে এটা করো ওটা করো ঠিক হয়ে যাচ্ছে এন কথা যত্ন করতে হবে ভালো করোবে দেখতে হবে বিশেষ করে দেখ নিক মানে ঘাস বা কোনো কিছু সারি জিনিস বা বিষ দেওয়া জিনিসপত্র দেখতে হবে এখন সব জায়গায় দিচ্ছে সেগুলো ভালোভাবে লক্ষ্য করে পরিষ্কার করে জল ধুয়ে তারপরে খেতে দিতে হবে পশুদের দেখতে হবে এটা ঠিক কী ভালো কী খারাপ বিশেষ করে যত্ন করতে হবে পশু বা গুরুদের গায়ে পশুদের বিশেষ করে ওদের ভালো জায়গায় রাখতে হবে বেশ ভালো রাখতে ভালো ভালো জায়গা করতে হবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখতে হবে জন্য খুব ভালোভাবে হয় ডাক্তার আছে নিহত ডাক্তারদের দেখাশোনা হয় গরু ছগল কোনো অসুবিধা হয় না